হ্যালো আপনজন রেস্তরাঁ আমি ওয়েবসাইট থেকে যে যে খাবারের অর্ডারগুলো দিয়েছিলাম যেমন তিন প্লেট বিরিয়ানি তিন প্লেট মাংস সবজির তরকারি তিনবাটি দই আর ঠান্ডা পানীয় এগুলো অর্ডার করেছিলাম তো এই খাবারগুলো কি প্রস্তুত হয়েছে এবং কতদূরে আসছে ডেলিভারি বয় কি আসছে আর সে বেলা একটার মধ্যেই আমাকে ডেলিভারি দিতে পারবে তো কারণ আমরা বেলা আড়াইটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাব যদি দেরি করে তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব তো সেই কারণে আপনি আপনার ডেলিভারি বয়কে একটু ফোন করে বলে দিন যেন একটার মধ্যেই সে এসে যায় তা নাহলে কিন্তু আমরা খুব সমস্যায় পড়ে যাব ঠিক আছে